কে বলছেন হুম আপনি আমাকে ফোন করছিলেন কী বলছিলেন আমি তো সবজির দোকানি আর কি আমি ঝাড়গ্রামে মার্কেটিং থেকে বলছি গোপীনাথপুরে মার্কেটিং থেকে আমি তো সবজি দোকানি আপনি কী তাহলে সবজি কেনার জন্য ফোন করেছিলেন কখনও হ্যাঁ জমি বলতে আমারই একটা ক্ষেত খামার আছে সেখানে আমি লাউ ডাঁটাও লাগাই পেপে গাছও আছে গাজর লাউ ডাঁটা কাঁচ কলাও কলা গাছ লাগিয়েছি কাঁচ কলাও ফলেছে ওগুলো টাটকা সবজিগুলো পাবেন কিন্তু ওই সবজিগুলোর একটু বাজারে যেগুলো প্রতিদিনের সবজি তার থেকে পঞ্চাশ পয়সা এক টাকা এরকম একটা কিলো দরের বিক্রির দামটা একটু বেশি হবে আর কি একটু বা পিস হিসাবেও কিনতে গেলে হ্যাঁ আমরা তো হোম ডেলিভারি করি আমাদের বাড়িতে অনেকজনই আছে ধরুন সব সবজি এরকমভাবে বাড়িতে বাড়িতে দেওয়া হয় সেটা তো কোনো ব্যাপার না ওটা দেওয়া যেতেই পারে সপ্তাহে কদিন লাগবে বলুন তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে ওটা কোনো ব্যাপার না আমরা তো দিয়ে দিতেই পারি কিন্তু ম্যাম সত্যি কথা বলতে কী ওই যে বাড়িতে আপনার যাওয়া হচ্ছে ওই জন্য একটু হোম ডেলিভারির জন্য একটু চার্জটা বেশি লাগবে যেহেতু আপনার বাড়িতে সবজির দামটা নাহয় দেখে করা যাবে কিন্তু আপনার বাড়িতে তো একজনকে প্রতিদিন দিতে যেতে হবে তো না প্রতিদিন সকালে আপনার বাড়ি যেতে হচ্ছে সেহেতু একটু রেটটা আমাদেরকেও দেখে দিতে হবে কারণ সবজির রেট না আমাদেরকে একটা পুষিয়ে দিতে হবে ধরুন সারা মাসে যে সবজিটা নিলেন তার সাথে একশো টাকা বা পঞ্চাশ টাকা বা একশো টাকা এরকম একটা ধরে দিতে হবে আর কি ওটা নাহলে তো না সবজির দামটা সে না হয় ঠিক আছে নিন আপনি যদি প্রতিদিনের খদ্দের হন সেটা তো খারাপ হবে না তাহলে এক কাজ করুন ওটাতে আর দাম দিতে হবে না একই রেটেই দেব আর যে আপনার বাড়িতে রোজ ডেলিভারি করতে যাবে তাকে আপনি পাঁচটা টাকা করে রোজ এক্সট্রা দিয়ে দেবেন তাহলে তিন পাঁচে পনেরো পনেরো মানে দেড়শো টাকা হ্যাঁ সারা মাসে দেড়শো টাকা হচ্ছে হ্যাঁ হ্যাঁ গোপীনাথপুর মার্কেটেই বসি না না না আর আসতে হবেনা আচ্ছা আমি পৌঁছিয়ে দেব ঠিক আছে তাহলে রাখছি